নমস্কার গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার থেকে বলছেন আপনাকে একটা ছোট্ট অর্ডার দেওয়ার ছিল আমার আসলে আমার ঘরে একটি ছোট্ট অনুষ্ঠান আমরা আয়োজন করছি সেখানে কুড়িটা হাঁড়ি আমার মিষ্টি দইয়ের চাই দাদা আমার এক সপ্তাহর মধ্যে কুড়িটা হাঁড়ি চাই বলুন তো আচ্ছা তো আমাকে ওই সাত সাতদিনের মধ্যেই চাই হ্যাঁ তো আমার বলি এক কেজি এক কেজি মানে করে এক দেড়টার কত দাম তো দাদা আপ আপ আমি আপনার অনেক খুব সুনাম শুনেছি আমাদের ঘরের আশেপাশের লোকগুলা আপনার খুব সুনাম করে তো কুড়িটা হাঁড়ি নিচ্ছি তো কিছু ছাড় পাওয়া যাবে না আমি বলছিলাম আমাকে মানে স্পেশাল চাই মানে বিশেষ ধরনের বিশেষ ধরনের মিষ্টি দই চাই আমার হ্যাঁ আমি এখানেই থাকি আর আমাদের ঘরের অনুষ্ঠানের জন্য আমাকে বিশেষ মিষ্টি দই চাই কুড়িটা হাঁড়ি হ্যাঁ তো আপ আমি ওই সাতদিনের আগে আপনাকে কল করবো এবং তারপরের দিন গিয়ে কুড়িটা হাঁড়ি নিয়ে নোবো হ্যাঁ হ্যাঁ অগ্রিম টাকা দিয়ে দেবো আমি কালকেই আপনার দোকানে গিয়ে আপ আপনাকে অগ্রিম টাকা দিয়ে দেবো এবং সাতদিনের আগে মানে ছদিনের আপনার সঙ্গে সব দইগুলো এসে নিয়ে যাবো ঠিক আছে দাদা ধন্যবাদ